শিক্ষা ব্যবস্থা খুবই একটি প্রয়োজনীয় বিষয় শিক্ষার খুবই দরকার যে কোনো একটি দেশের উন্নত শিক্ষা ব্যবস্থা খুবই দরকার যে কোনো উন্নত দেশের দিকে তাকালেই দেখতে পাব সেই দেশটি খুবই শিক্ষিত শিক্ষিত না হলে সেই দেশ কখনও উন্নত করতে পারে না আমার আর আমাদের দেশের গ্রামীণ এলাকায় শিক্ষা খুব দরকার কারণ গ্রামে অনেকই প্রতিভা আছে যেগুলো সাধারণত আমরা ওই মিস করি ও ওই জন্য গ্রামের শিক্ষা ব্যবস্থা খুবই প্রয়োজন গ্রামের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ও সরকার পদক্ষেপ নিতে করে বিভিন্ন শিক্ষামূলক ক্যাম্প করতে পারে ও বিভিন্ন প্রত্যন্ত স্কুলে সরকারি স্কুল প্রতিষ্ঠা করতে পারে সেখানে ভালো মতো শিক্ষকগণকে নিযুক্ত করতে পারেন ওই এছাড়াও বিভিন্ন রকমের গ্রামে অনেক প্রতিভা আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে সেই প্রতিভাগুলোকে তুলে আনার চেষ্টা করতে পারেন তাদের সে তাদেরকে স্কলারশিপের ওই সুযোগ দিয়ে তাকে তাদেরকে স্কলারশিপের সুযোগ দিয়ে বৃত্তিমূলক ও কি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে যেতে পারে যার ওই যাতে তাদের পড়াশুনার কোনো ওই অসুবিধা না হয় খুবই উন্নতমানের শিক্ষা ব্যবস্থায় ওই যাতে তারা করতে পারে